বাইক চালানোটা কেউ আমাকে অনুভূত করেনি কেউ বাইক চালিয়েছে সেটা দেখে আমাকে নিজেকে খুব ইচ্ছুক মনে হয়েছে আমিও একদিন বাইক চালাই এবং বাইক চালাতে গিয়ে অনেকটা কাজ সহজ হয়ে যায় যে দুর্গম দূর গন্তব্যে পৌঁছনোর জন্য সময়টা যে যেরকম করে বেঁচে যায় তার মধ্যে বাইক চালানোটা খুব একটা শখ জিনিস